পশ্চিমবঙ্গে নানা ধরনের খেলা আছে যেমন ক্রিকেট ফুটবল হকি ইত্যাদি কোনো প্লেয়ার গ্রাউন্ডে খেলতে গিয়ে জখম হয়ে গেলে তাকে ওষুধ ও চিকিৎসার মাধ্যম ছাড়া পিটি এবং ব্যায়াম এক্সেসাইজে রিকভার করা হয় কারণ প্লেয়ার ফিট না থাকলে গেলে তাকে মাঠে নামতে দেওয়া হয় না কারণ শারীরিক শরীর হিসাবে তাকে ফিট করা হয় নাহলে প্লেয়ার খেলতে পারে না যেমন রিষভ পন্থ গাড়ি দুর্ঘটনায় তার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার যেমন বেড রেস্ট হয়েছিল তাকে চিকিৎসা করা হয় ওষুধ দেওয়া হয় এছাড়া তিনি যেমন এক্সেসাইজ করে পিটি করে সময় মতো ঘুম ঘুমায় এছাড়া খাবার খায় টাইম মতো